হ্যাঁ টেলার দিদি বলছেন বলছি সেদিনকে যে আমার ছেলের শার্টটা বানিয়ে নিয়ে গেছিলাম সেটা তো শর্ট হয়ে গেছে হ্যাঁ গায়ে হয়নি তারপরে তোমার প্রচুর টাইট ফিটিংসটা হচ্ছে না না টাইট প্রচুর টাইট হচ্ছে গায়েতে ফিটিংস হচ্ছে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর

আচ্ছা হ্যাঁ তারপরে না না মনে কিছু করছি না আর আপনি পকেটটা করতে ভুলে গেছেন জামাটার পকেট নেই সেক্ষেত্রে বাচ্চা তো ওই জন্য সে চাইছে যে যেন পকেট একটা যেন হয় আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখুন